বিহার বর্ধমান জলপাইগুড়ি দিল্লি কলকাতা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মুম্বই মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মেদিনীপুর শিলিগুড়ি চেন্নাই